পশ্চিম মেদিনীপুরে উপলব্ধ বলতে বাস ট্রেন সবই খুব ভালো যোগাযোগ ব্যবস্থা কিন্তু চন্দকোনা টাউনে হ্যাঁ ট্রেনের যোগাযোগ ব্যবস্থাটা নেই চন্দ্রকোনা টাউনে বাসের ব্যবস্থাটাও খুব ভালো কিন্তু চন্দ্রকোনা টাউন থেকে আঠের কিলোমিটার দূরে চন্দ্রকোনা রোডে সেখান থেকে ট্রেনের যোগাযোগটা খুব ভালো যেমন চন্দ্রকোনা রোড থেকে গরবেতা যেয়ে আবার গরবেতা থেকে চন্দ্রকোনা রোড হয়ে আমাদের চন্দ্রকোনা টাউন আসতে হ্যাঁ এক দেড় ঘণ্টা টাইম লাগে চন্দ্র গরবেতা যাওয়ার কেন যাই গরবেতা সেখানে শাক সবজি আমি ব্যবসাদার আমি ব্যবসা করি আমি সবজি ব্যবসা করি সেখান থেকে সবজি নিয়ে আসি সেখানে কেন যাই সবজি আনতে আমাদের এখানের তুলনায় সেখান সবজির দামটা অনেকটাই কম কেন চাষিদের টাটকা সবজি তারা মাঠ থেকে তোলে বিক্রি করে আর আমরা এখান থেকে যেয়ে সেখান থেকে একটু কম দামে মালটা লিয়ে আসি সবজিটা নিয়ে এসে ট্রেনে উঠে আবার চন্দ্রকোনা রোডে নেমে চন্দ্রকোনা রোড থেকে বাস ধরে আবার চন্দ্রকোনা টাউনে আসি চন্দ্রকোনা রোড থেকে চন্দ্রকোনা টাউনে বাসের যোগাযোগটা খুব ভালো কিন্তু চন্দ্রকোনা রোড ছাড়া এ আমাদের সামনাসামনি ট্রেন যোগাযোগটা নেই তবে বাস যোগাযোগটা খুব সুন্দর এই এই জন্যই খুব ভালো এবং এই জন্য অভিজ্ঞ মতো গতিশীলতার অবদান রাখি আমরা